আমি ভোক্তারা টেকসই বা নৈতিক পশুপালন অনুশীলনে খুব ভালোভাবে সমর্থন করি আমাদের বাড়িতে অনেকগুলো গরু আছে গরুগুলোকে ঘাস খর ইত্যাদি খাইয়ে থাকি প্রত্যেক দিন বা বাজার থেকে যে সবজিগুলোর আনা হয় সবজিগুলো রান্নার জন্যে কাটার পরে যেগুলো বাদ থাকে যেগুলো পোকামাকড় লেগে যায় বা বাগানের যে সবজিগুলো বাদ বাদ থাকে পোকামাকড় লেগে যায় সেগুলো ওদেরকে খেতে দিই গরু থেকে পাওয়া যে গোবর গোবরগুলো ঘুঁটে তৈরি করা হয় জ্বালানির জন্যে এবং সেই জ্বালানি বিক্রিও করে দেওয়া হয় বিক্রি করে ভালোই টাকা হয় এছাড়াও গরুর বছরে বছরে করে যে বাচ্ছা দেয় সেই বাচ্ছা দেওয়ার পরে গরুর যে দুধটা হয় সেই দুধ বেচেও অনেকগুলো টাকা আয় করা যেতে পারে আমি এই ধরনের ব্যবসাকে খুব ভালোভাবে সমর্থন করি এই পেশাকে লক্ষ্য করে এমন কোনো ভালো পরিকল্পনা অবশ্যই আছে আছে এবং পরিকল্পনাটা খুব ভালোভাবেই করতে চাই সরকারি স্কিম থেকে আমার এই পশুপালন পেশার জন্যে কোনো সাহায্য পাই না